আমি একজন বাঙালি বাঙালি হিসাবে আমি গর্বিত তাই আমি ছোটোবেলা থেকেই বিভিন্ন উৎসব অনুষ্ঠান পালন করে চলি তো এখনো আমি বিভিন্ন উৎসবে অংশগ্রহণ করি বর্তমানে যে উৎসবটি পালন করেছি সেটি হলো রথযাত্রা উৎসব এটি খুব একটি ঐতিয্যময় উৎসব বাঙালিদের ক্ষেত্রে জগন্নাথ সুভদ্রা বলরাম ওনাদের মূর্তি রথের মধ্যে থাকে পটে বা বিভিন্ন ছবির মাধ্যমে আমরা রথযাত্রা উৎসব পালন করেছিলাম মহা সমারোহে রথকে আমাদের মন্দির থেকে টানা হয়েছিলো এবং রথের দড়ি টানতে অনেকই আগ্রহী হয় এর জন্য আমরা বিভিন্ন সাজ সজ্জায় বাজনার দল এবং যেটা ব্যান্ড পার্টী বলা হয় তাছাড়া ঢাক খোল করতাল মহা সমারোহে হাজার হাজার মানুষ এই রথযাত্রায় অংশগ্রহণ করেছিলো প্রথমে আমরা রথের পুজো মন্দিরে হয় তারপরে আমরা সেই রথ বের করি এবং সেই রথ গোটা এলাকায় আমরা ঘুরিয়ে নিয়ে বেড়াই তারপর মেলাও বসে রথের সেখানেও আমরা অংশগ্রহণ করি বিভিন্ন দূর দূরান্তের লোক বা এলাকার কাছাকাছি লোক সে মেলার আনন্দ উপভোগ করে এইভাবে আমরা বিভিন্ন উৎসব পালন করে থাকি তাই খুব সম্প্রতিকালে এই রথযাত্রা উৎসবটি আমি পালন করেছি